এখন তো আমরা আর স্কুলে পড়ি না ও স্কুল কলেজে তো আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি লাইব্রেরি থেকে নিয়মিত বই নিতাম লাইব্রেরিতে যেতাম এবং আমার খুবই ভালো লাগত লাইব্রেরিতে বই তুলতে বা বই পড়তে এখানে অনেক রকমের সংগ্রহ আছে যে বইগুলো আমার মনকে খুবই উদ্বুদ্ধ করত এই বইগুলি আমি পড়েছি